আমাদের হিন্দু ধর্ম আমরা বাঙালি হিন্দু ধর্মের মধ্যে দিয়েই আমরা পালন করি পশ্চিমবঙ্গের ধর্ম পালনটা ভিন্ন ভিন্ন হয়ে আছে ভিন্ন ভিন্ন ধর্মমতকেও আমরা প্রাধান্য দিই সর্বধর্ম সমন্বয় আমাদের এই পশ্চিমবাংলায় আমরা বাস করি আমি হিন্দু ধর্মের অবলম্বী হিন্দু ধর্ম সকলকে ভালোবাসে সনাতন ধর্ম এতে বিভিন্ন মনীষীরা যেভাবে শ্রীচৈতন্য মহাপ্রভূ হরিনাম সংকীর্তন করে সমস্ত জাতপাত বিচার না করে সমস্ত মানুষকে এক করার জন্য হরিণাম সংকীর্তন বিতরণ করে হিন্দু ধর্ম তাদের আচার অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রকৃতিকে ভালোবাসা যেমন ধান গাছ ধান এটা প্রধান শস্য যেমন লক্ষ্মী পূজা হয় ধান বৃক্ষ দিয়ে ধান গাছ দিয়ে সেইভাবে আমরা পালন করি প্রকৃতির মধ্য দিয়ে হিন্দু ধর্মের আচার অনুষ্ঠান বট গাছ ষষ্ঠী পূজা করা হয় বট গাছের মধ্য দিয়েই আমরা ষষ্ঠী পূজা করি ভিন্ন ভিন্ন আখ যে সমস্ত ফসল সেই ফসলগুলো হিন্দু ধর্মের মধ্য দিয়েই তাদের আনুষ্ঠানিকভাবে প্রকাশ পায় ইসলাম ধর্ম আছে ইসলাম ধর্মর মধ্য দিয়েও যারা ইসলাম ধর্মের মুসলমান ধর্মের মধ্য দিয়ে তারা বিভিন্ন সময়ে বিভিন্ন রকম অনুষ্ঠান ঈদ মোবারক যে সমস্ত পালন করে ইসলাম ধর্ম তারা যে নামাজ পড়ে তারা আল্লাকে স্মরণ করে ভিন্ন ভিন্নভাবে তারা নতুন পোশাক করে এগুলোর মধ্য দিয়েই তারা ইসলাম ধর্মটা পালণ করে খ্রিস্টান ধর্ম বড়দিন যীশু খ্রিস্টের জন্মদিন খ্রিস্টান গুলা বিশেষভাবে তারা প্রাধান্য দেয় গরীব দুঃখী মানুষকে তারা সেই সময় দান দক্ষিণা করে বৌদ্ধ ধর্ম বিভিন্ন দিয়ে অহিংসা পরম ধর্ম তাদের ক্ষেত্রে বৌদ্ধ ধর্ম প্রচলন আছে আমাদের বিভিন্ন ভিন্ন জায়গায়